এখন বর্ষাকাল চারিদিকে বৃষ্টি হচ্ছে এতে মশা ডিম পারছে যাতে যাতে মশা মশা ডিম পারছে এতে ডেঙ্গু ম্যালেরিয়া রোগ হয় যাতে না সেই জিনিসগুলো হয় তার জন্য টায়ার ডাবের খোসা পুরোনো মাটির জিনিস সেইগুলো আমরা ফেলে দিই আর বিচ আর ঘরের চারপাশে ব্লিচিং পাউডার গুঁড়ো সাদা পাউডার চারিদিকে ছড়িয়ে দিই আশেপাশের বন জঙ্গলগুলো কেটে ফেলি আর সন্ধে হলে ঘরে ধুনো ধূপ এগুলো দিই যাতে ওই সব না হয়